পাখির বাসস্থান অনুযায়ী আমরা যেসব জায়গায় পাখিগুলো থাকে বা পাখিগুলো যেখানে থেকে ভালোভাবে তাদের নিজেদের রক্ষা করতে পারে সেরকম জায়গাগুলো আমরা এখন মানে অনেকে আছে কেটে ফেলে সেগুলো আমরা যদি লক্ষ্য করি তাদেরকে যদি না কাটতে দিই যেমন বন জঙ্গল গাছপালা বা পাখির যে বাসাগুলো থাকে অনেক বাচ্চারা ডিম পাড়ার জন্য বা পাখি ধরার জন্য বাসাগুলোকে ভেঙে দেয় বা অ অনেক সময় আছে অনেক জায়গায় পাখির বাসা থাকে সেখানে ডিম থাকে কিন্তু পাখিরা সেখানে এসে থাকতে পারে না এমন কি অনেকে আছে যেগুলো পাখির বাসাকে